হ্যালো হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ যেতেই পারি অনেকদিন তো তোর সাথেও আমার দেখা হয়নি আর ঘরের মধ্যে ভালোও লাগছে না একটু ঘুরতে হলে ভালো হত তো বল তো কোথায় যেতে পারি তুই বল হ্যাঁ সিধু কানু ইউনিভার্সিটি ভালো জায়গা যাওয়া যেতেই পারে তো কবে যেতে কবে যাবি বল হ্যাঁ তো গেলে কেমন তাও কত খরচ হতে পারে এক হাজার টাকা আর কি ওইখানেই থাকবি না আর তো যেয়ে তো ফিরে আসা সম্ভব নয় একশ কিলোমিটার যাওয়া তো অনেকটা থকান্তি হবে না শরীরে হ্যাঁ মানে তোর ওখানে পিসির বাড়ি তাহলে তো ভালই হয় তাহলে ওইখানে থেকে যাওয়া যাবে রাতে আর ওই সিধু কানু ইউনিভার্সিটি কি দেখার কি জায়গা আছে রে ভালো তুই তো জানিস আমি তো জানি না হ্যাঁ হ্যাঁ আর খাওয়া দাওয়া তো বাইরেই করবি তাহলে পিসির বাড়িতে ও তাহলে ঠিক আছে তাহলে কালকে সকাল দিকে বেরোবি কি তো কখন টাইমটা বল সকাল হ্যাঁ আর কাল রাতটা তোদের পিসি বাড়িতেই থাকা যাবে তারপরে আসবো কি ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে কাল সকালে দেখা হবে